আমার রান্নাঘরে থাকা সমস্ত পাত্রের বর্ণনা আমি দিতে পারি আমার রান্নাঘরে অনেক রকমের বাসন থাকে রয়েছে যেমন হাঁড়ি আছে কড়াই আছে খুন্তি আছে হাতা আছে সাঁড়াশি আছে ছোটো চামচ আছে চায়ের জন্যে চা করার জন্যে বিদ্যুৎ চালিত কেটলি আছে তারপর কাপ আছে চা খাওয়ার জন্যে কাপ আছে চায়ের কাপটা দেওয়ার জন্যে ট্রে ব্যবহার হয় প্লেট কাপটা রাখার জন্য প্লেট ব্যবহার হয় রান্নাঘরে কড়াইতে সবজি ডাল তরকারি মাছ মাংস এগুলো রান্না করা হয় হাঁড়িতে ভাত ডাল ভাত বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো রান্না হয় বড়ো পাত্রের মধ্যে সেগুলো রেখে দেওয়া হয় সার্ভ সার্ভ করার জন্যে মানে খেতে দেওয়ার জন্যে আবার চামচ যেমন থাকে বড়ো হাতা হাতা দিয়ে পরিবেশনের জন্যে হাতা ব্যবহার হয় থালা থাকে থালাতে করে আমরা খাবারটা খাওয়ার জন্য দি ছোটো ছোটো যে বাটিগুলো থাকে রান্নাঘরে সেইগুলোর মধ্যে আমরা ডাল তরকারি মাছ এগুলো পরিবেশন করার জন্যে আমরা ব্যবহার করি গ্লাস থাকে গ্লাসে করে খাবার জন্যে জল দেওয়া হয়